হ্যাঁ হ্যালো

কোথা থেকে হ্যাঁ তো আমি তো আজকে বিকেলে সময় দিতে পারব না কারণ আমার অফিসের মিটিং আছে তো সেক্ষেত্রে আমি ছুটি নিতে পারব না তার চেয়ে হ্যাঁ অনেক জরুরি মিটিং তো সেক্ষেত্রে তুমি আমাকে না আমার পক্ষে আজকে কোনও মতেই ছুটি নেওয়া সম্ভব নয় তুমি একটা কাজ করো তুমি আমাকে বলে দাও কি কি আনতে হবে সেগুলো নিয়ে চলে আসছি যাওয়ার আমি ভুলভাল নিয়ে এসেছি কবে এনেছিলাম আগের বছর কি আরে ঠিক আছে তো সেক্ষেত্রে তুমি পাঠিয়ে দাও প্রতিবার তো আর ভুল হবে না কোনও চাপে হয়ত আগের বছর ভুলভাল এনেছিলাম সেক্ষেত্রে তুমি লিখে পাঠিয়ে দাও আরে তো সেক্ষেত্রে আমার ছুটি নিতে দেরি হবে আমি কোনও মতেই ছুটি পাব না আজকে আমি ছুটি হতে হতে মিটিং শেষ হতে হতে অনেক সময় লাগবে আর সবারই তো দোল আছে সবাই কি এমন করে বাজার করতে যাচ্ছে নাকি দোলেই বাজার করতে হবে আরে বাবা তো তুমি একা যাও আমি টাকা পাঠিয়ে দিচ্ছি সেক্ষেত্রে তো সুবিধা হয় আচ্ছা তো তুমি দেখো না আরে ঝগড়া করে কি লাভ তুমি দেখো আমি টাকা পাঠিয়ে দিচ্ছি কোনও মতে নিয়ে যাও আরে আমার কাজের চাপটা তো তোমাকে বুঝতে হবে যে আমি কাজ করছি আর কি কি কেনার আছে তোমার কি কি কেনার আছে যে তোমাকে বড়বাজারেই যেতে হবে শাড়ি ফাড়ি তো অন্য কোথাও থেকে সামনাসামনিও কেনা যায় তোমাকে বড়বাজারেই কেন যেতে হবে আচ্ছা ঠিক আছে তো আমি আমি আমি কোনও মতেই ম্যানেজ করতে পারব না তুমি দেখো নিজে একা যদি করতে পারো আমি টাকা পাঠিয়ে দিচ্ছি তাহলে একা কেনাকাটা করে নাও আমার পক্ষে তো আজকে ছুটি নেওয়া সম্ভব নয় আমার অফিসের চাপটা তো তোমায় বুঝতে হবে আর তুমি তুমি তুমি তুমি প্রতিদিন আরে প্রতিদিনের ঝামেলার মতো আজকেও ঝামেলা করো না তো ভাল লাগছে না এভাবে তার চেয়ে বরং তুমি যাও নিজে টাকা দিয়ে দিচ্ছি কিনে নাও তো এইভাবে কি করার আছে আরে তা না আমি বলছি তো হ্যাঁ আমি টাকা পাঠিয়ে দিচ্ছি তুমি নাহলে কিনে নাও এই রোজকার ঝামেলা না না আমি আমি আমি কিচ্ছু বলছি না না না আমি কিচ্ছু বলছি না আমি কিচ্ছু বলছি না রোজকার মতো ঝামেলা করো না তো আমি টাকা পাঠিয়ে দিচ্ছি কিনে নাও